গ্রামীণ শিক্ষাদান পদ্ধতিতে যে বিষয়গুলি আমার নজরে আসে তা হল এখানে স্কুলে পড়ার জন্য সেরকম কোনো খরচ হয় না বললেই চলে কোনো স্কুলে আ্যডমিশন হওয়ার জন্য খুব তুচ্ছ পরিমাণ টাকা আ্যডমিশন ফিস হিসাবে লাগে এবং এখানে পড়াশোনার মাধ্যম সাধারণত বাংলা হয়ে থাকে পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ দ্বারা যে বইগুলো নির্বাচন করা হয় সেই বইয়ের পড়াশোনার দিক থেকে বেশি নজর দেওয়া হয় কিন্তু শহরে শিক্ষাদান পদ্ধতি একটু ভিন্ন প্রকৃতির হয় এখানে স্কুলের এন্ট্রি ফিস অনেক লাগে এবং পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ দ্বারা নির্বাচিত বই ছাড়াও আরও বহির্ভাগের বিভিন্ন ধরনের বই দিয়ে এখানে শিক্ষা প্রদান করা হয় এবং এখানে ইংরেজিকেই জোর দেওয়া হয় বেশি বেশিরভাগ স্টুডেন্টকেই হোস্টেলে থেকে পড়াশোনা করতে হয় যেখানে থাকাটা খুবই অনিয়মিত হয়ে যায় এবং খাবার অনুন্নত হয়ে ওঠে